হ্যাঁ আমি মানুষের একটি বৃহৎ দলের জন্য একটি খাবার রান্না করেছিলাম সেটা হলো বিরিয়ানি ঈদ উপলক্ষে ঈদ হলো মুসলমানের সবচেয়ে বড়ো পরব এবং ঈদ উপলক্ষেই আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম খুব ভয় ছিল যে কে জানে কেমন হবে গেস্টরা বাড়িতে লোকেরা আসছে কেমন লাগবে কেমন না কিন্তু খুব ভালো হয়েছিল এবং সবার খুবই পছন্দ হয়েছিল